আমি পরশু দিন আমি আমার মামার বাড়ি যাবো বলে ঠিক করেছিলাম এবং আমি এখান থেকে একটি ক্যাব ভাড়া নিয়ে যাবো বলে ঠিক করেছিলাম এর জন্য আমি আমার একটা বন্ধুকে বললাম যে ক্যাব ভাড়া করে দিতে সে একটা ক্যাব ভাড়া করে দিলো যে ক্যাবটা নেবে বলছিলো সাড়ে সাতশো টাকা এবং সেটা যাবে টোটাল পঁচিশ কিলোমিটার যাওয়া আসা এবং এর ফলে আমি আমার বন্ধুকে বললাম যে কিছু একটু কম হবে কিনা সে বললো না কিছু কম হবে না এবং আমি তাকে বললাম কিছু কম করার জন্য সে তারপর সেই ড্রাইভারের সাথে কথা বললো এবং সে ড্রাইভার তাকে বলেছিলো যে না ওর থেকে কিছু কম হবে না হয়তো কিছু পঞ্চাশ ষাট টাকা কম দেওয়া যেতে পারে এবং সেই বন্ধু আমাকে বললো যে কিছুটা কম হতে পারে তবে অনেকটা বেশি কম হবে না এবং তারপরে আমি সেই গাড়ি করে আমার মামার বাড়ি গেলাম এবং তারপর আবার সেই গাড়ি করেই আবার আমার বাড়ি ঘুরে এলাম